খোখো কাবাডি ফুটবল ক্রিকেট আরো ইত্যাদি অনেক রকমেরই খেলা হয় ফুটবল নিয়ে আমি বলব ফুটবল খেলাটা দেখতে ভালো লাগে আর কি দুটো টিম থাকে মোজা বুট পরে খেলাটা খেলতে হয় দুটো টিম থাকে এগারো এগারো জন টিম থাকে অনেক বড় মাঠ থাকে মাঠের মধ্যে খেলাটা হয় বড় বল থাকে অনেক লোকের ভিড়ও থাকে দেখার জন্য আর কি খেলাটা কিরকম হচ্ছে পায়ে বুট পরে খেলাটা পা দিয়েই মানে বলটা পা দিয়েই মারে আর কি এরকমভাবেই খেলাটা হয় জাল থাকে চারদিকে যে বলটা বাইরে না চলে যায় মানে মাঠের মধ্যেই থাকবে তারপরে দু দিকে দুটো এ থাকে মাঝখানে গোল মারে এই এরকমই খেলাটা হয় আর কি ব্যস এতটাই